বিবাহের মতো বড় অনুষ্ঠানে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয় এবং সেখানে জলের ব্যবস্থা করার জন্য যদি আমি প্রথমেই বলি যে দুপুরে বা রাত্রিতে যখন টেবিলে বসে খাওয়া দাওয়া হয় যখন অতি অনেক অতিথি নিমন্ত্রিত থাকে সেই সময়গুলোতে জলের জন্য আমরা সাধারণত কোনো প্লাস্টিকের কোনো ভালো সংস্থা থেকে অনেকগুলো জলের বোতল যেগুলো মিনারেল ওয়াটার সেই ওয়াটার কিনে নিই এবং সেই জলগুলোই আমরা ব্যবহার করি এছাড়াও বাকি সারা দিন ধরুন রান্নার কাজে বা অন্যান্য খাওয়া এমনি সময়তে খাওয়া হাত ধোওয়া সব কিছুর জন্য আমরা আমার যেহেতু গ্রামে বাড়ি সেই কারণে সেই কারণে আমি ওই টিউবওয়েলের জলটাই ব্যবহার করি আমাদের এখানে টিউবওয়েলের জল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামে যেহেতু বাড়ি তাই ওইগুলো ব্যবহার করলে কোনো অসুবিধে হয় না রান্না খাওয়া দাওয়া এমনি সময় ব্যবহার বা সব কাজেই আমরা ওই এমনি জলগুলো ব্যবহার করি এবং ওই খাওয়ার জন্য বা কিছু ক্ষেত্রে যখন পাত্রী খাবে বলে তার ক্ষেত্রে পাত্রী বা পাত্র যখন কারোর বিয়ে হয় তাদের জন্য শুধুমাত্র মিনারেল ওয়াটারটা থাকে কারণ যেহেতু তারা সারা দিন না খেয়ে থাকে তো ওই জলে যদি কিছু পরিমাণ টিউবওয়েলের জলে অনেক সময় কিছু করে আয়রনও থাকে এর ফলে ওই আয়রনগুলো তাদের শরীরে গেলে সেই সময় হয়তো তাদের শরীর খারাপ লাগতে পারে সেই কারণে ওই পাত্র পাত্রী বা যারা না খেয়ে থাকে বা যারা বেশি পরিশ্রম করে তাদের জন্য ওই টিউবওয়েলের জলটা না রেখে মিনারেল ওয়াটারটাই তাদেরকে দেওয়া হয় বেশি পরিমাণে যাতে তারা খেয়ে সুস্থ থাকতে পারে বা এই জলগুলো এভাবেই ব্যবহার করা হয় আর আমি এভাবেই জলের ব্যবস্থা করি এইখানে আর হাত ধোওয়ার জন্য ওই টিউবওয়েলের জলটাকে একটা মেশিনের মাধ্যমে চালিয়ে হাত ধোওয়ার ব্যবস্থা করি এবং আমাদের এর সাথে এই দিকেও নজর রাখতে কি যে জল যাতে বেশি পরিমাণ নষ্ট না হয় এর ফলে সেই রকম সুব্যবস্থা করে রাখি নলের সাহায্যে যাতে জল খুব বেশি পরিমাণ নষ্টও না হয় এবং ওই জলটা সঠিকভাবে ব্যবহারও করা যায় এবং হাত ধোওয়ার পর বাকি যে জলটা সেটা যাতে মাটিতে চলে যায় কোনো জমা জায়গায় জমে জল মানে না তাতে কোনো পোকা মাকড় না বসে বা মশা যাতে ডিম না পাড়ে সেই দিকেও আমি লক্ষ্য রাখি এভাবে আমি সাধারণত জলের ব্যবস্থা করে থাকি